আমি আজ রাত বারোটার সময় একটি ক্যাব বা অটো চাই যেটি আমাকে তারকেশ্বর থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে কারণ দমদম এয়ারপোর্টে আমি রাত দুটো বেজে তিরিশ মিনিটে আমার দুবাই যাওয়ার একটি ফ্লাইট আছে সেটি আমি অন্য কোনো মাধ্যমে পাব না যেহেতু আমার হাতে ট্রেন অ্যাভেলেবল নেই অত রাত্রে তাছাড়া বাস মাধ্যম কিংবা অন্যান্য কোনো মাধ্যমে আমি যেতে পারব না আমাকে একটি ক্যাব হবে কি না জানান এবং এটি আমি রাত্রি বারোটার সময় তারকেশ্বর বাস স্ট্যান্ডের কাছে চাই